নারায়ণী এজেন্সি আমি আমার গাড়িটি বাতিল করতে চাই কারণ আমি দশটার সময় গাড়িটি বুক করেছিলাম এখন সাড়ে দশটা হচ্ছে এখনও গাড়িটি এসে পৌঁছয়নি এবং আমি দেরির কারণ জানতে চাই এবং আমাকে জরুরি কাজের ভিত্তিতে বেরোতে হবে তাই আমি এই গাড়িটি এখন বাতিল করছি